আমি স্কেচ করে কিছু তৈরি করার চেষ্টা করেছি সেটা একটি ছবি ছিল কিন্তু আমি শিল্পনৈপুণ্যের সাহায্যে আমার বাড়িকে এক অন্যরকম রূপ দেওয়ার চেষ্টাও করেছি প্রথমত আমি কিছু অপ্রয়োজনীয় কাপড়ের সাহায্যে একটি পাপোষ তৈরি করেছি যা আমার যা আমার ঘরের বাইরে থাকবে এছাড়াও কিছু অপ্রয়োজনীয় বোতল নষ্ট হয়ে যাওয়া বোতলকে আমি কাজে লাগিয়ে একটি গাছ গাছ তৈরি মানে গাছের গাছ রাখার জায়গা তৈরি করেছি এছাড়াও আমি একটা দেওয়ালকে নিজের নৈপুণ্যের সাথে পুরোনো সাংস্কৃতিক আমাদের পুরোনো ঐতিহ্যের কথা মাথায় রেখে ছবি এঁকেছি এছাড়াও আমি ভাঙ্গা চুরি কাঁচ দিয়ে একটা পেন্টিং টাইপের করার চেষ্টা করেছি এছাড়াও আমি বেতের কিছু জিনিস নিয়ে বাড়ির সিলিংয়ে রাখার চেষ্টা বেতের দোলনা করার চেষ্টা করেছি এইভাবে আমি আমার ঘরকে সাজানোর চেষ্টা করি